হ্যাঁ বলুন

হুম

মোটামুটি এরকম ধরুন সিজনাল সমস্ত রকম সবজি আমরা সাপ্লাই করে থাকি যেমন যেগুলো আপনার ধরুন নিত্য প্রয়োজনীয় সাব সবজি সবই থাকে এছাড়াও আমরা ধরুন অন্যান্য ও যে বড় বড় রেস্টুরেন্টে বলুন রেস্টুরেন্টে সবজি সাপ্লাই করি এছাড়া বিভিন্ন অনুষ্ঠানেও সবজি সাপ্লাই করে থাকি আপনার কী রকম অ্যামাউন্টের দরকার আপনি বলুন সে আর কোন কোন সবজিগুলো প্রয়োজন সেটা আপনি বলুন মোটামুটি ওটা দু রকম ভ্যারাইটি থাকবে অবে অ্যাভেলেবেল ব্রকোলি দেখুন এই টাইমে খুব ভালো মানে ব্রকোলিটা হয়তো হবে না যেহেতু ডিসেম্বর জানুয়ারি নয় তো মোটামুটি যেটা আর কি এরকম মিনিমাম কোয়ালিটিটার হয়ে যাবে অ্যাভেলেবেল থাকবে এখনও আছে আর কি অ্যাভেলেবেল ওগুলো এক বস্তা লাগবে ঠিক আছে

অবশ্যই আছে অবশ্যই আছে অবশ্যই পেয়ে যাবেন ঠিক আছে ঝিঙে অবশ্যই সমস্ত রকম সিজনাল সবজি পাওয়া যাবে হ্যাঁ অন্যান্য বিভিন্ন ধরনের যেগুলো ধরুন সবজি এইসময় ফুলকপি বাঁধাকপিও রয়েছে এছাড়া টমেটো গাজর যেগুলো যেগুলো নিত্যদিনে লাগে সমস্ত রকম সবজিই রয়েছে ক্যাপসিকাম হ্যাঁ ক্যাপসি হ্যাঁ ওগুলো থাকে ক্যাপসিকাম